আমার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সাম্প্রতিককে উন্নয়ন কিন্তু আছে যেমন এখানে ডাক্তারবাবুরা খুব ভালো ডাক্তারবাবুদের চিকিৎসা সুবিধা কেন্দ্রগুলিও খুব ভালো কারণ সব সময় রোগী গেলেও তারা বিরক্ত হয় না তারা মন দিয়ে ভালো করেই ডাক্তারবাবুরা আগে রোগীকে দেখে চেক আপ করে প্রথমেই বলে যে আপনার প্রেশার সুগার আছে নাকি যখন সেই রোগীটি বলতে পারে না যে আমার প্রেশার সুগার আছে নাকি আমি আগে মাপা হয় না তখন কিন্তু সর্বপ্রথম আগে প্রেশার যন্ত্র দিয়ে প্রেশারটা চেক করে নেয় প্রেশারটা কী অবস্তায় আছে তারপর যদি প্রয়োজন মনে করে ডাক্তারবাবুরা তখন রক্ত নিয়ে তার সুগার আছে কি নেই সেটাও পরীক্ষা করে নেওয়া হয় কারণ তারা ডাক্তারবাবুরা তবে চিকিৎসা করতে সুবিধা হবে অবকাঠামোগুলোও খুব ভালো ডাক্তারবাবুদের ব্যবহারগুলোও খুব ভালো সব সময় ওষুদপত্রও পাওয়া যায় আমাদের এইখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রয়ে সব সময় ওষুধ আছে এবং দশটি বেড আছে রোগীপত্রও ভর্তি হয় সেলাইন টেলাইন সব কিছুই মেলে কারণ ওই সব কোনো ঘাটতি হয় না খুব ভালো হয় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তো আরো উন্নত আর স্বাস্থ্যসেবাও খুব উন্নত এখানকার স্বাস্থ্যসেবাগুলো খুব ভালো ডাক্তারবাবুগুলোও খুব ভালো সব মিলিয়ে এক কথায় বলতে পারি যে আমাদের এখানে স্বাস্থ্য সেবা ব্যবস্থা কিন্তু উন্নতি হয়েছে উন্নয়ন খুব ভালো